আমি জানতে চাই আমার রুচিতম হোটেল থেকে আমি দশটার সময় আমার মাছ ভাত খাবারের অর্ডার তৈরি দিয়েছিলাম তাই আসতে দেরি কেন এটা আমি জানতে চাই